হ্যাঁ বলছি ও শ্যামাপদবাবু তো হ্যাঁ নববর্ষের শুভ হ্যাঁ নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনারা কেমন আছেন শুনুন না হ্যাঁ হ্যাঁ যে যে জন্য ফোন করা নববর্ষে একটা পিকনিক টিকনিক হলে তো মন্দ হয় না তা কী বলেন হলদিয়ার দিকে গেলেই হয়

শুধু তাই নয় শিল্পাঞ্চল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর শুধু তাই নয় কাছাকাছিও আমার বাড়িও আছে আসলে এই প্লেসটা চুজ করার কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই স্থানটা নির্বাচন করার প্রধান কারণ হচ্ছে আপনারা তো দেখেননি কোনওদিন তাহলে স্থানটাও একটু ঘোরাঘুরি হল আর হ্যাঁ হ্যাঁ দশ বারো কিলোমিটার মোটামোটি একটা মোটামোটি একটা ছোট গাড়ি করলে দুটো পরিবার চলে যাওয়া যাবে আর মোটামোটি আর একজন রাঁধুনি আর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা টিফিন আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো হবেই আচ্ছা শুনুন মেনুটা কিন্তু যেতে যেতেই ঠিক হবে কারণ কার কী পছন্দ সেটি এই এই মুহূর্তে আর ঠিক না করে যেতে যেতেই ঠিক হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তবে পিকনিক করে কিন্তু ছাড়ছি না আমার দেশবাড়িতে নিয়ে তারপরের দিন ফিরব কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাখছি হুম ধন্যবাদ হুম হুম হ্যাঁ হুম ঠিক আছে